আমাদের এলাকার স্কুলগুলিতে পড়াশোনার পাশাপাশি অনেক রকমের শিক্ষা রয়েছে যেমন খেলাধুলার শিক্ষা দেওয়া হয় স্বাস্থ্য শিক্ষার শিক্ষা দেওয়া হয় কিন্তু আমি মনে করি এইসব শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষাটাকেও গুরুত্ব দিতে হবে কারণ আমি মনে করি যে এই বিত্তিমূলক শিক্ষাটাও খুবই প্রয়োজনীয় আমাদের এই এলাকায় তাই ইস্কুলে বাচ্ছাদের পড়াশোনার পাশাপাশি বিত্তিমূলক শিক্ষাটা শুরু করতে হবে যেমন ছুতার কাজ যেমন পাইব লাইনের কাজ যেমন সেলাই করার কাজ যেমন পশুপালন করা হয় কীভাবে পশুপালন করা হয় সেই কাজ সমস্ত রকমের কাজই শেখানো উচিত কারণ এইসব কাজ শিখে রাখলে ছেলে মেয়েরা জানতে পারবে যে কি করে পশুকে প্রতিপালন করতে হয় বা তারা ছোটোবেলা থেকে সেলাই করা জা হিসাবে জানতে পারবে কীভাবে রুমাল সালাই কো হয় কীভাবে আসুন বুনতে হয় বিভিন্ন ধরনের হাতের কাজ শিখতে পারবে আবার পাইপ লাইনের কাজ শিখিয়ে রাখলে তারা নিজেদের বাড়িতে কোনো রকম যদি পাইপের কাজ হয় সে সব কাজ সম্বন্ধ তারা নিজেরা অভিজ্ঞ থাকলে সে কাজটা করতে পারবে আবার তারা যদি ছুতার কাজও শিখে রাখে তাহলে তারা কোনো রকম সেরকম কাজ আসলে সে সমস্ত কাজও করতে পারে কিন্তু আমাদের স্কুলে বৃত্তিমূলক শিক্ষাটা তেমনভাবে শিক্ষা দেওয়া হয় না তাই আমি মনে করি যে আমাদের স্কুলগুলোতে বৃত্ত ত্তিমূলক শিক্ষা দেওয়াটা খুবই দরকার কারণ এখনকার দিনে চাকরির ব্যবস্থা তেমনভাবে নেই তাই চাকরির তাই পড়াশোনার পাশাপাশি এইসব শিক্ষাগুলো যদি দেয়া থাকে তাহলে ছেলে মেয়েরা বড়ো হয়ে কোনো না কোনো কাজের সাথে যুক্ত হয়ে যাবে তারা যদি চাকরিও না পায় তারা তখন কোনো পাইপ লাইনের কাজেও যুক্ত হতে পারবে ছেলেরা আবার মেয়েরা সেলাইয়ের কাজেও যুক্ত হতে পারবে মেয়েরা এই সেলাইয়ের কাজ থেকে বিভিন্ন টাকা রোজগার করতে পারবে আবার তারা গবাদি পশুও প্রতিপালন করতে পারবে তাই আমার মনে হয় পোতিটা ছেলে মেয়েদেরকে পড়াশোনার পাশাপাশি বিত্তিমূলক শিক্ষাও খুব ভালোভাবে শেখাতে হবে